ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ এবং পশ্চিমবঙ্গের ছাড়াও অন্যান্য রাজ্য কৃষিকাজ মানুষের মূল জীবিকা বা সত্তর শতাংশ মানুষের জীবিকা হিসেবে গণ্য হয় তাই এ ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত অঞ্চলে চাষ আবাদের উর্বর চাষাবাদের জন্য উর্বর জমি প্রয়োজনীয় জল জলসেচের ব্যবস্থা ভালো সেখানকার ফসল তত ভালো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বর্তমান প্রজন্মের কাছে অনেকেই দেখা যাচ্ছে কৃষিকাজে অনীহা দেখা যাচ্ছে তাদের পূর্বপুরুষরা হয়তো সেই কৃষিকার্যের মাধ্যমে তাদের পেশা এবং জীবিকা নিৰ্বাহ করেছে কিন্তু বর্তমান প্রজন্মের কাছে কৃষিকাজে ততটা আগ্রহ দেখা যাচ্ছে না তারা তুলনামূলকভাবে পড়াশোনার দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা শহরমুখী হচ্ছে গ্রামের মানুষ যারা আসলেই চাষবাসের সাথে যুক্ত থাকে গ্রামাঞ্চলে তাদের মধ্যে দেখা যাচ্ছে তাদের পরবর্তী প্রজন্মরা সেই চাষাবাদের জমি বিক্রি করে দিয়ে শহরমুখী হয়ে যাচ্ছে তারা কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে বা উন্নত জীবনধারা জীবনধারণ করার জন্য তারা কিন্তু শহরে চলে আসছে তাই তাদের মধ্যে এই প্রবণতাটা লক্ষ্য করা যাচ্ছে তাই আমাদের দেশের এখন যে ফসলের মাত্রা বা যে ধরো যে অনুপাতে ফসল প্রয়োজন সেটার ঘাটতি দেখা যাচ্ছে ফলে যেখানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের হয়তো বাইরের দেশ থেকে আমদানি করতে হচ্ছে রপ্তানি ভারত যে ভারতবর্ষ রপ্তানিতে যে সমস্ত ফসলগুলো রপ্তানি করতো সেইগুলোরও হয়তো এখন ঘাটতি দেখা যাচ্ছে তো কৃষির গুরুত্ব বলতে অবশ্যই রয়েছে কৃষিকাজ যেহেতু আমাদের ভারতবর্ষের সত্তর শতাংশ মানুষের প্রধান জীবিকা হিসাবে পালন হয় তাই তাদেরকে বা আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় আমরা যে সমস্ত খাদ্য গ্রহণ করে থাকি ভাত রুটি আরও অন্যান্য যে সমস্ত ফসল বা শস্য রয়েছে সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের খেয়ে পরে বেঁচে থাকার জন্য অবশ্যই কৃষির গুরুত্ব রয়েছে এই সমস্ত দিকগুলো লক্ষ্য করে মানুষকে কৃষিকাজে জন্য আগ্রহ এবং উৎসাহ দিতে হবে বর্তমান প্রজন্ম সেই উৎসাহ হারিয়ে ফেলছে তারা শহরমুখী হয়ে পড়ছে